আমাদের এখানে একটা ভালো ব্রিজ গড়লে ভালো হয় কিন্তু একটা ভালো পুকুর করলে ভালো হয় একটা বসার জায়গা যদি থাকে সেটা সব গত হয় ভালো হয় তো একটা ছোটো বাগান যদি থাকে তাহলে হয়তো খুব ভালো হয় ছোটো